আমার এই মুহূর্তে যে পাঁচটি তারিখের কথা মনে আছে পঁচিশে মে দু হাজার ঊনিশ সাতই ফেব্রুয়ারি দু হাজার ষোলো পয়লা জানুয়ারি দু হাজার বাইশ তেইশে জানুয়ারি দু হাজার একুশ পঁচিশে ডিসেম্বর দু হাজার বাইশ